আমার কাছে যে জিনিসটি রয়েছে সেটি হল মোবাইল বা ফোন তার ব্যাপারে কিছু কিছু নেতিবাচক অভিজ্ঞতা হলো আমি যে দোকানে ফোন নিয়েছিলাম যে ভালো বলে ভেবেছিলাম কিন্তু কিছুদিন ব্যবহার করার পর দেখছি নেট আর তেমন চলছে না খুবই খারাপ আমাকে ঠকিয়েছে এবং ফোনটা ইউজ মানে ফোনটা ব্যবহার করার সময় ফোনটাতে ফোনটা অনেককিছু ভালো দিক ঘাটার পর কিছু খারাপ দিকও আছে সেগুলি হল যেমন কিছু অ্যাপ কিছু গেম যেমন ধরুন গেমের মধ্যে আছে পাবজি গেম আছে ফ্রী ফায়ার আছে এরকম নানান যাবতীয় গেম আছে যেগুলা ফোন ফোন ব্যবহার বা মোবাইল ব্যবহারের সময় খুবই খারাপ খুবই মানুষকে খুবই খারাপ পথে নিয়ে যায় এবং দোকানে আমাকে ঠকিয়ে দিয়েছে ভালো বলে ভেবেছিলাম ফোনটা নিয়ে কিন্তু খুবই খারাপ আমাদেরকে ঠকিয়ে দিয়েছে তাই ফোন বা মোবাইল ছোটবেলা থেকে ব্যবহার করা উচিৎ নয় খুবই খারাপ দিক ফোনটা ভালো দিকও যেমন আছে তেমন খারাপ দিকও আছে মোবাইল